যোগ ব্যায়াম শেখার জন্য আমি ফোনটিকে ব্যবহার করি সবসময় কারণ ফোনেতে কী না দেখা যায় সব কিছু দেখা যায় ফোনের মাধ্যমে তাই ইউটিউব চ্যানেলে আমি সব রকম দেখতে পাই সেখানে যদি যোগ ব্যায়াম বলে লিখে রাখি তারা কিন্তু একে একে ওনারা দেখাতে শুরু করেন এই সব লোকগুলি এর ওনারা যদি এই টিভির মাধ্যমে আর ফোনের মাধ্যমে দেখেন তাহলে অসুবিধার সম্মুখীন হতে পারবেন না কোনো দিনই তাদের কিন্তু সুবিধা হবে যোগ ব্যায়াম করতে পায়ের ব্যথা গোড়ালির ব্যথা হাঁটুর ব্যথা এই যোগ ব্যায়াম ছোটো থেকে বড় সবার করা চলবে সকালবেলা যদি আমরা একটু বসে বসে ব্যায়ামগুলোকে করি বা বিকেলের দিকে একটু যদি ব্যায়ামগুলোকে করি তাহলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় ব্যায়াম কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো এই সব শেখার সময় লোকেরা অসুবিধার সম্মুখীন হতে পারে কারণ যিনারা ঠিক মতো জানেন না আমি কী কী ভাবে করব আমাকে কীভাবে ব্যায়াম করতে হবে তার জন্য কিন্তু আমাদের এখানে অনেক রকম ক্লাসও দেখতে পাওয়া যায় বিকেলবেলা একটা করে ক্লাস যদি আমরা নিজেরাও করি যারা করছেন এখন করছেন আমরা যদি নিজেরাও করি আর পাঁচটা কাকিমাকে ডেকে এনে যদি বসে আমরা যদি সেই ব্যায়ামটা করতে পারি তিনারা কিন্তু আমাদের কাছে শিখে শিখে আরও পাঁচজনকে করতে পারবেন এইভাবে তিনারাও কিন্তু একটা ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেলও কিন্তু তারা খুলতে পারবেন কারণ প্রথমে বসতে হবে তার পরে ওঠবোস করতে হবে সকালবেলা একটু ছোটাদৌড়া করতে হবে এই রকম ব্যায়ামগুলো যদি উনাদেরকে বলে দেওয়া হয় যে মাঠের ধারে যান একটু রাস্তায় হাঁটা চলা করুন একটু বসে বসে ব্যায়ামগুলো করুন এভাবে যদি আমরা বলে দিই তাহলে কোনো লোককে অসুবিধা হবে না আমরা নিজেরাও করতে পারব আরেকজনকেও কিন্তু সাহায্য করে দিতে পারব